আমি আমার বাড়ির সামনের মার্কেট থেকে একটি সোয়েটার কিনেছিলাম সোয়েটারটি খুবই ভালো আজ আমি তিন বছর ধরে ওই সোয়েটারটি ব্যবহার করছি তবুও ওই সোয়েটারটি ছিঁড়ে যায় নি বা রঙ নষ্ট হয়ে যায় নি এই সোয়েটারটি কিনে আমি খুবই উপকৃত হয়েছি সোয়েটারটি খুবই সুন্দর এবং ভালো